আমাদের এলাকায় অ আশেপাশে অনেক প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় আছে তাদের মধ্যে চন্দ্রকোণা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়টা একটা বিশ্ববিদ্যালয় আছে চন্দ্রকোণার মধ্যে এবং সেটাতে আমিও পড়েছি আমার বন্ধুবান্ধবও পড়েছে খুব ভালো বিশ্ববিদ্যালয় এখানে ভালো পড়াশুনো হয় ছাত্রদের সঙ্গে ছাত্রদের সঙ্গে শিক্ষকদের সম্পর্ক খুব ভালো হয় এবং সম্পর্ক খুব ভালোর মধ্যে তারা পড়াশুনোও করে এবং ছাত্রদের কোনো অসুবিধা হলে সে তো স্যারকে গিয়ে শিক্ষক খুব শিক্ষককে গিয়ে বলেন সেগুলো শিক্ষকরা সে প্রব্লেম সেই সেগুলোকে ভালো করে বুঝিয়ে দেন ছাত্রদেরকে এভাবে তাদের সম্পর্ক খুব ভালো হয় এবং পড়াশুনোও খুব ভালো হয় এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছে বাংলা সাবজে বাংলা বিষয় ইত ইতিহাস অং অংক আর দর্শন প্রভৃতি এই বিশ্ববিদ্যালয়ে ফো পাশে একটা ছোট্টো বসার জায়গা মত বসার জায়গা আছে সেখানে অনেক গাছপালা আছে সেখানে ছাত্ররা কখনো পড়তে পড়তে বা ওখানে ব বসে কখনো ছাত্ররা ছাত্ররা পড়ে বই নিয়ে এতে এই এবং প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করে এতে খুব ভালো লাগে এবং চন্দ্রকোণার মধ্যে আরো পাবলিক অ্যান্ড প্রাইভেট পাবলিক প্রাইভেট বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে টেকনিকালিও আছে এখানে ইঞ্জিনিয়ারিং একটা কলেজ আছে আরো অনেক কিছু আছে এবং বাইরে থেকে বাইরে অনেক ছাত্ররাই এই কলেজে পড়তে আসে তাতে খুব ভালো লাগে শিক্ষিত হয়ে যায় এবং মা বাবার মুখে হাসি ফোটায় খুব ভালো লাগে দেখে যে অনেক ছাত্রছাত্রী আমাদের এই কলেজে পড়তে আসে তারা শিক্ষিত হয়ে মানুষের মতোন মানুষ হয় এবং তারা বাড়িতে কিছু কিছু না কিছু করে গিয়ে